আমি যেহেতু শহরে থাকি সেহেতু আমি সেরকমভাবে কোনো বুনন সম্পর্কে আমার ধ্যান ধারণা ছিল না আমি গ্রামে বাড়িতে গেছিলাম সেখানে একটি বৌদির কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি সেলাইয়ের কাজটি শিখেছিলাম এবং সেখানে কয়ে কদিন কাজ করার পরে আমি সেই কাজটি আমার শহরের বাড়িতে নিয়ে এসেও করেছিলাম এবং সেখানে নানান ধরনের নানান ধরনের কাজও আমি মানে সেলাইয়ের কাজও আমি করতে থাকি এবং কাস্টমাররা আমার কাছ থেকে কাপড় নিয়ে অনেক প্রশংসাও করেছে এবং ভালো প্রতিক্রিয়াও পেয়েছে পেয়েছি আমি তো কাস্টমাররা বলেছে যে আমার কাপড়ের কোয়ালিফিকেশান ভালো আমার কাজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এবং নানান ধরনের কাপড় আমি তাদেরকে উপহারও দিয়েছিলাম তাছাড়া আমি আমার নিজের হাতে তৈরি করা বিভিন্ন কাপড় বিভিন্ন উপহার আমি তাদেরকে দিয়েছিলাম এবং আমি তা আমি তাদের কাছ থেকে অনেক ভালো ব্যবহারও পেয়েছিলাম এই কাজের মাধ্যমে লোকেরা আমাকে আমার দক্ষতা সম্পর্কে অনেকই চিন্তা করে যেমন আমাকে আমি বা বাইরে বেরোলে আমাকে অনেকে ডেকে জিজ্ঞাসা করে যে এরকম কোনো আমার কোনো কাপড়ের নিয়ে তারা জিজ্ঞাসা করে আমার কাপড়ের কীভাবে আমি কাজগুলো করি তাছাড়া আরও আমার আমার সাথে কেউ কাজ করে কি না এরকম অনেক ধরনের প্রশ্ন তারা করে এবং আমার কথা সম আমার এই উত্তর দেওয়ার এতে আমার উত্তর দেওয়ার ভাবে তারা আমার সম্পর্কে নানান দক্ষতা হয়তো তারা বা বুঝতে পারে এরকম কিছু এভাবেই আমি আমার দক্ষতাকে সম দক্ষতা সম্পর্কে তারা আমার সম্পর্কে চিন্তা করে